মাছ ধরতে আমরা খুব আগ্রহী আমরা গ্রামের মানুষ মাছ ছাড়া চলতে পারি না মাছ আমাদের তিনবার খেতেই মাছ খুব পছন্দের আমরা নদীতে মাছ ধরতে যাই নদীতে বিভিন্ন জাল পেতে জঙ্গলে ছোট ছোট খালের মধ্যে দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা নদীর সঙ্গে চলে আসে সেখানে আমরা জাল পাতি জাল পেতে মাছ ধরি এবং খ্যাপলা জাল দিয়ে খেওন মেরেও মাছ ধরি বিভিন্ন মাছ পাই আমরা খালে মাছ ধরি

বিভিন্ন জালের সাহায্যে জাল পেতে মাছ ধরি আমরা খালে মাছ চাষ করি বছরে মাছ ছেড়ে মাছ খাবার দিয়ে বড় করে একটা মাছ যখন এক থেকে দেড় কেজি হয় তখন আমরা বিশেষ বিভিন্ন রকম প্রোসেসে আমরা মাছ ধরি আমরা মাছ ধরি খালে সব প্রথম আমরা জাল দিয়ে মাছ ধরি তারপর বড় মাছগুলো ধরে নিই তারপর আস্তে আস্তে টানা জালের সাহায্যে ছোট মাছ ধরি তারপর খাল ছেঁচার পরে মাটির যে মাছগুলো থাকে সে মাছগুলো আমরা ধরি মাছ আমরা চাষ করি মাছ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মার্কেটে মাছ বিক্রি করি আমরা পুকুরে মাছ চাষ করি পুকুরে খাওয়ার জন্য জাল ফেলে মাছ ধরি টোটাল আমরা মাছের উপর থেকে মোটামুটি আমাদের সংসার নির্বাহ হয় গ্রামের মানুষ তিনবার দিনে তিনবার ভাত খায় ভাত মাছ ভাত না হলে বাঙালি তো মাছ ভাতেই সন্তুষ্ট আমাদের বিভিন্ন জায়গার মাছের মাছের বাচ্চা নিয়ে আমরা চাষ করে মাছ বড় করি করে সে মাছগুলোও আমরা খেতে খেতে পছন্দ করি